হ্যাঁ হ্যালো বলছি আপনি কি পর্যটকে বা ট্যুরে বেড়াতে নিয়ে যান ও ট্যুর গাইড বলছি আমার আমরা হচ্চে পর্যটকে যাবো বেড়াতে তো আমাদের একটা গাইডের দরকার আছে তো আপনি যেহেতু আমাকে কি ভালোভাবে গাইড করতে পারবেন ও সেই জন্যই আপনাকে ফোন করা আপনার নাম চারিদিকে অনেক বন্ধু বান্ধবদের কাছে শুনেছি গাইড নাকি আপনি ভা খুব ভালোভাবেই করেন সেই জন্য আপনাকে ফোন করা তো ব্যাপারটা হচ্চে আমরা হচ্চে আমাদের ফ্যামেলি এবং বন্ধু বান্ধবরা আমরা সবাই মিলে বেড়াতে যাবো ওই পুরী এই পুরীতে হুম তো পুরীতে বেরোতে যাবো তো আপনি কি ভালোভাবে গাইড করতে পারবেন সবাইকে বাচ্চা কারণ বাচ্চা আছে তিন চারটা তো আপনি কি বাচ্চাদেরকেও ভালোভাবে গাইড করতে পারবেন

হাঁ হাঁ হাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ ও ও ও বাবা আর বলছি আপনি যেহেতু পুরী অনেকেবারই গিয়েছেন অনেকজনকে নিয়ে গাইড করে বা গাইড করতেন তো আপনি কি জানেন যে পুরীর যেহেতু দুটো রাস্তায় যাওয়া যায় তো কোন রাস্তায় গেলে সুবিধা হবে বা কোনো অসুবিধা হবে না এরকম কি কোনো আসান তাহলে সে রাস্তায় যাবো যে রাস্তায় সুবিধা আছে ও ওই রাস্তাটা কোনো অসুবিধা নেই তো ওই রাস্তাটায় কোনো প্রবলেম টবলেম ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে যাবো তো কালকে সকালে আপনাকে ফোন করে ডেকে নেবো আচ্ছা আচ্ছা কতো টাকা তাও দিতে হবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিছু পাঠিয়ে দিচ্ছি আপনাকে এখনই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই নম্বরে আমি আপনাকে দুশো টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে রাখুন